হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলুন বলুন বলুন দাদা ভালো আছেন তো হ্যাঁ চলছে কোনোরকম হ্যাঁ বাজারের অবস্থা একটু ডাউন চলছে ঠিক আছে আজ ওয়েদার খুব খারাপ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন বলুন হ্যাঁ হ্যাঁ বলুন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 হ্যাঁ সুবলের দোকান হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গোডাউনে ঢুকিয়ে নেব হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ মাল ঢুকিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে তারপর বলুন হ্যাঁ রেটের ব্যাপারে আমি কিছু বলতে যাব না বলব দাদা বলবেন তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আগেরবারে ওই রেটটা নিয়ে একটু কথা হল যে আমি বললাম দাদাকে দাদা যে রেটটা বলেছে ওই রেটটা আপনাকে বলছি দাদার সঙ্গে ফোন করে নিন একবার বলে বলেছিলাম বলছে না দাদার সঙ্গে তো ফোন হয়েছে আমি বলছি না না দাদাকে ফোন করতে হবে ঠিক আছে আমি বললাম এই ব্যাপার তাহলে শুনুন দাদা বলি আপনাকে তাহলে আমি কিছু যদি অসুবিধা হয় আপনাকে ফোন ধরিয়ে দেব কেমন হ্যাঁ রেটটার ব্যাপারে হ্যাঁ রেটটার ব্যাপারে কি বলব আমি জিজ্ঞেস করে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আমি মালগুলো সব চেক করে নেব ঠিক আছে পাই টু পাই চেক করে নেব ঠিক আছে হ্যাঁ কোনো চিন্তা নেই হ্যাঁ

হ্যাঁ কালার কালারগুলো চেক করে নিতে হবে কালার দেখে নিতে হবে ছেঁড়া ফেড়া আছে নাকি তাই তো আর আর আর বান্ডিলে কটা করে থাকবে ও তিনটে মাল নিলে পঞ্চাশটা তাই তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না দাদা শুনুন ওরা ফোনপে করে ঠিক আছে ওদের ফোনপে নাকি হ্যাঁ হ্যাঁ ওদের যেটা সুবিধা হবে সেটা আমি বলে দেব আমি দাদা এটা বলেছে ঠিক আছে হ্যাঁ ওটা কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ মোটামোটি চলছে দাদা মোটামুটি চলছে এখন বাজার তো একটু ডাউন চলছে হ্যাঁ বর্ষা এসে গেছে তো ঠিক আছে এই এই চার পাঁচদিনই তো টানা জল চলছে এখন

আর হ্যাঁ লক টক করে ভালো করে রেখে দিচ্ছি কোনো চিন্তা নেই ঠিক আছে অফ করছি হ্যাঁ হ্যাঁ বর্ষার সময় এখন এই তো পরব আছে এখন এবার তো ব্যবসা খুলবে এবারে তাই না হ্যাঁ কুরবানি হ্যাঁ পরশু দিন আছে তো পরশু দিন আছে হুম আচ্ছা আমি একটা কথা বলছিলাম দাদা এক মিনিট বলছি একটু মাইকিং করে দিলে হত না হ্যাঁ একটা টোটো করে মাইকিং করে দেব বলব কিছু ছেলেকে পাঠিয়ে দেব বের করে দেব হ্যাঁ টোটোওয়ালাকে নিয়ে ওই যে টাকাটা নেবে ওই প্রায় তিন চারশো টাকা নেবে ঠিক আছে মোটামোটি দু তিন ঘন্টা করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক

হ্যাঁ স্যার যাব যাব এখন একটু সময় করতে পারছি না একটু চাপে আছি তো অন্য একটু চাপে আছি যাব নিশ্চয়ই যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন ঠিক আছে ওকে